হ্যালো শিবরাত্রি কেমন কাটল গো সেই এক্তেশ্বরের শিব মন্দিরে গিয়েছিলে হুম

আমি আজকে দুপুরবেলা দিয়েছি কারণ হচ্ছে কালকে রাত্রিতে আটটায় দিয়া মানে সে রাত জাগতেও হবে হ্যাঁ আবার আজকে ওই জন্যে আর যাইনি আজকেই পুজো দিয়েছি কালকে চতুর্দশীর আগে খেয়ে নিয়েছিলাম আটটার আগে খেয়ে নিয়েছি এবার কালকে কি উপাসী আছি এখনও এরকমই চলছে আর কি হুম

ও আমাদের এখানেও তো গো লুচি গজা দেবার কথা ছিলো কিছু জনকে প্রথমে দিয়েছিলো তারপরে প্রচণ্ড মানুষের ভিড় আবার দেখি শেষের দিকে আর দেয়নি আমরা শেষের দিকেই গিয়েছিলাম আমরা কিছুই পাইনি আমরা আসতে আসতে রাস্তায় একটা মিষ্টি দোকানে মিষ্টি কিনে জল খেয়ে চলে এসেছি বাড়ি হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম হুম আর হচ্ছে কে কে গিয়েছিলে গো ইস শিবরাত্রিতে জানো তো সবাই মিলে গেলে সেটাই আনন্দ নইলে আর ভালো লাগে না এটা একটা এমনই যে অনুষ্ঠান সবাই মিলে যাবো একসাথে শিবরাত্রি বলে জল ঢালা বলো মিলের বারে এগুলো একটু সবাই মিলে একসাথে গেলে তখনই আনন্দ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আনন্দও হয়েছে হ্যাঁ দেখা হলে ডিটেলসে বলা হব হবে আবার তো সামনেই আছে জল ঢালা প্ল্যানিং হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ